হ্যালো হ্যাঁ

হুম প্রস্তুতি তো নিইনি ফোনটা করলি বলে সুবিধা হয়ে গেল তো বলছি আগে থেকে তো প্যালিং প্ল্যানিং করিনি ওই ফোনটা করে একদিকে সুবিধা হলো ওই দুজন একসাথে প্ল্যানিং করে নেওয়া হোক না মানে কী কীরকম হবে না হবে

প্রতিযোগিতাটা কবে আছে আর রবিবার দিনে সব ছুটি আছে রবিবার দিনের ডেটটাও ভালো ডেট ওদিন ওদিন টাইম আছে তো ঠিক আছে আমার হ্যাঁ ঠিক আছে আমার কাছে দেখব কটা কী বই আছে দিলে সুবিধা হবে দুজনের কাছে বই থাকলে তোমারও সুবিধা হবে হ্যাঁ নিজেরা একবার মানে এ মানে টেস্ট নেওয়া হবে যে কীরকম কী কী আসতে পারে না পারে সেরকম বুঝে এ থাকলে হয়ে যাবে বলি আমরা দুজনই আসব না কি আর কেউ এক দুজন আসবে